বাইক গিয়ারিং বলতে পাঁচটা গিয়ার থাকে আরেকটা নিউট্রাল থাকে আপনি কোন গা চালাচ্ছেন গিয়ারে চালা কোন গিয়ারে চালাচ্ছেন তা নির্ভর করে আমি গাড়ি সম্বন্ধে ঠিক করে বেশি জানি না তবে রাস্তাঘাটে টুকটাক খারাপ হয়ে গেলে সারাতে পারি কারণ আমার কাকা গা গাড়ির গাড়ির মিস্ত্রি হ্যাঁ গাড়ি খারাপ হয়ে গেলে ঠিক করে

আমি সেখানে থেকে থেকে টুকটাক জিনিসগুলো শিখে গিয়েছি সেই অভিজ্ঞতা দিয়েই আমি যখন বাইক নিয়ে বেরোই আমার বাইকে যা কিছু যন্ত্রপাতি থাকে সেগুলো দিয়ে আমি কাজ চালাই আর একটা তো ব্যর্থতার ফল বলি আমরা একবার বাইক নিয়ে ঘুরতে গিয়েছিলাম বন্ধু বান্ধবী মিলে সেখানে গিয়ে মাঝ রাস্তায় আমার একটা বন্দুর গাড়ি খারাপ হয়ে যায় এই গাড়ির এমন সমস্যা হয়েছিল যে গাড়িটা নিয়ে দূরে যাওয়া যায় না সেই সেই জন্যে ওই ট্যুরটা বাাতিল হয়ে গিয়েছিল এটা আমার একটা বাইকের ব্যর্থতার গল্প